হ্যাঁ রেস্তরাঁর দাদা বলছেন দাদা দেখুন আমি আপনার রেস্তোরাঁতে খাবার অর্ডার করেছিলাম আবার আপনার খাবার কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আপনি কি খাবারটি কি যাচাই করে দেন না ডেলিভারি বয় এসে যে যে ডেলিভারি পার্টনার এসে যে খাবারটা দিয়ে গেল আপনাকে তো খাবারটা যাচাই করে দেখতে হবে না আমরা তো পয়সা দিয়ে জিনিস কিনছি আপনাকে অনলাইনে পেমেন্ট করছি এবং অর্ডার দিচ্ছি আপনি আমাদেরকে জিনিস দিয়ে যাচ্ছেন তাহলে কেন আপনি এই পচে যাওয়া গন্ধ হয়ে যাওয়া দুর্গন্ধ ছড়া খাবারগুলো দেবেন বলুন আমি কি আপনার সাথে যেয়ে কথা পারি আপনি এখন কোথায় আছেন নাহলে আমি কিন্তু আপনার এই ডেলিভারি বয়কে কিন্তু ডেলিভারি পার্টনারকে কিন্তু আমি আটকে রেখেছি আপনি এরকম খারাপ খারাপ জিনিস দিয়েছেন যে খাবার মানে খাওয়া তো যাচ্ছেই না এবং আমার বাচ্চা ভুল করে না জেনে ভুল করে খেয়ে নিয়েছে সে বাচ্চার আমার পেট খারাপ হয়ে গিয়েছে সে অসুস্থ হয়ে গিয়েছে এবারে বলুন আমি কি অন্য কোথাও অভিযোগ জানাতে বাধ্য হব না আপনি এর কোনো ব্যবস্থা নেবেন এভাবে আপনার রেস্তরাঁর এত নাম ডাক শুনেছি সেই নাম ডাক রেস্তরাঁর মধ্যে যে এত নোংরা নোংরা খাবার ব্যবহার করেন পচে যাওয়া গলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধ ছড়া খাবার দেন এটা আগে জানা ছিল না আমি যদি আপনার এই রেস্তরাঁর নাম দিয়ে যদি ভাইরাল করে ইউটিউব বা ফেসবুকে দিয়ে দিই আপনি বুঝতে পারছেন আপনার কী অবস্থা হবে আপনার রেস্তরাঁ তো রীতিমতো বন্ধ হয়ে যাবে আপনি এমন করে কাস্টমারদেরকে এরকম করে জিনিস দিচ্ছেন খারাপ খারাপ জিনিস দিচ্ছেন আপনার কিন্তু একটা খাবারের পিছনে কিন্তু আপনাকে দশবার সেটাকে যাচাই করে দেখে নিতে হবে কারণ আপনার দোকান থেকেই কিন্তু খাবারটা রেস্তরাঁ থেকেই কিন্তু খাবারটা কিন্তু চারদিকে আসছে আপনাকে এই লাস্টবারের মতো বলে দিচ্ছি যদি এর পরের বার যদি অর্ডার দিয়ে খারাপ খাবার আসে আমি কিন্তু সরাসরি অন্য আইনি পদ্ধতিতে কিন্তু যোগাযোগ করতে বাধ্য হব ঠিক আছে